হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আছে হ্যাঁ দু তিন আগের আগের মতন যেমন হ্যাঁ আগের কীরকম নিয়েছিলেন বলুন তো কাশ্মীরি আপেল না হিমাচল আপেল হ্যাঁ আছে আছে বড় সাইজের খেজুর ও আচ্ছা ঠিক আছে ওইটা আরবি খেজুর দিয়ে দেবো আপনাকে শুকনো আখরোটের মতন খেজুরটা তো হ্যাঁ আছে আছে হ্যাঁ কিন্তু আঙুর কি ঝুরা নেবেন না এমনি থোক থোক কিছুদিনের রাখার মতন ও আচ্ছা হ্যাঁ ওইটা টাটকা হবে না আঙুরটা টাটকা হবে না কিন্তু আপেল আর খেজুরটা আপনি ভালো পেতে পারেন শুকনো অন্য নতুন মাল এসেছে আগেরটা কীরকম হয়েছে জানি না হ্যাঁ টাটকা আপেলটা আছে হিমাচলি আপেলটাও আছে কাশ্মীরি আপেলও আছে

সিঙ্গাপুরি কলা পাকা গলগলা একটু পাকা না দুদিন রাখার মতো ও আচ্ছা ঠিক আছে দেখছি তাহলে ওই এই কলাটার কেসটা দেখছি আর কি কলাটা আছে কিন্তু রেখে রেখে খেতে হবে চার পাঁচদিন রাখতে হবে তবে পাকবে এইরকম আছে আচ্ছা ঠিক আছে আপনি আসুন না আপনি কখন আসছেন কখন আচ্ছা ঠিক আছে আপনি আসুন আপনি দেখুন না আমি আরও যা আছে আপনার জন্যে না হয় আমি দেখছি কলাটা যদি কালকে তো আসবেন বলছেন বিকেলে মানে আশা করি হয়ে যাবে আপনি আসবেন আমি করে দিতে পারব আচ্ছা ওইগুলো দেশি ছিল আচ্ছা ঠিক আছে অসুবিধার কিছু নেই আপনি আসবেন আছে সেই লেবুও আছে না না না সেই লেবুগুলো হয়ে যাবে এইগুলো স্থানীয় লেবু অসুবিধা নেই দাম কমই হবে হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আমি কম করে করে দেবো আপনি আসুন না কালকে বিকেলবেলায় আসবেন তো

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসুন হুম